আমি কখনও কিছু নতুন শেখার কখনও কোনো কিছু নতুন শে শেখার উদ্দেশ্যে কোনো কিছু ভ্রমণ করি নি একবার আমি পাহাড়ে ঘুরতে গেছিলাম মানে কালিংপং ওসব জায়গায় সেখানে গিয়ে একটা নতুন কিছু শেখার অভিজ্ঞতা আমার হয়েছে সেখানে সিকিমে এত ঠান্ডার মধ্যেও বরফের মধ্যে আনন্দ করাটা খুব ভালো লেগেছে আর বরফ নিয়ে খেলাটা খুবই ভালো লেগেছে একটা নতুনত্ব লেগেছে আমার খুব আর বরফ ধরতে হবে হাত বরফে জমে যাচ্ছিলো তাও সেটা নিয়ে ছোঁড়াছুঁড়ি খেলা খুব মজা লেগেছে এছাড়াও আমরা তিস তিস্তা নদীতে বোটিং করেছিলাম আর পাহাড় নদী এলাকাতে বোটিং করার একটা মজাই আলাদা চার পাঁচজন ছিলাম লাইফ জ্যাকেট পরে খুবই মজা লেগেছে ওই টাইমটা ওটাই একটা নতুন ও কিছু অভিজ্ঞতা আমার